আমাদের আঞ্চলিক খেলাধুলার উপর বিজ্ঞাপনদাতাদের ভূমিকা ব্যাপক কারণ তারা যদি খেলার আমাদের সাধারণ খেলাধুলোয় টাকা না লাগান তাহলে হয়তো খেলাধুলো ব্যবস্থা সেরকম ভাবে হবে না তারা আমাদের এই খেলাধুলোয় তারা নিজেদের টাকা লাগিয়ে তাদের ব্যবসার উন্নতির জন্য খেলাধুলোর খেলাধুলোর আয়োজন খেলাধুলোর খেলাধুলোর প্লেয়ার খেলাধুলোর পুরষ্কার পুরষ্কার প্রদান থেকে শুরু করে সবকিছুর উপর তাদের অর্থ লাগান এবং তারা এই খেলাধুলোর উপর বিজ্ঞাপনদাতাদের বিজ্ঞাপনদাতাদের যদি খেলাধুলোর দিক থেকে টাকা না লাগান তাহলে হয়তো আমাদের জেলা অনেক পিছিয়ে থাকবে অর্থনৈতিক দিক থেকে